বর্তমান পরিস্থিতিতে বিগ লোকের কাছে খবর পৌঁছানোর একটা সঠিক উপায় এখন ফেসবুক ফেসবুকের মাধ্যমে হোয়াটস আপের মাধ্যমে ইনস্টার মাধ্যমে অনেক সবারের কাছে কিছু কিছু সবকিছু কথা সবার কাছে পৌঁছে যায় সেখানে আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি আমার প্রতিনিয়ত রোজকারের আমি যে টেলার শিখি সেই টে টে শিখেছি সেই টেলারের উপর সব কিছু ধারণা কীভাবে কী করি কীভাবে কী করতে হয় সেই সবগুলো প্রত্যেকদিন আমি প্রতিনিয়তভাবে প্রত্যেকদিন একই রকমভাবে সবকিছু বলে থাকি এরপর ইয়ে এই হবে এরপর ওই হবে এভাবে সবকিছু বলতে থাকি যাতে সাভা সাধারণভাবে প্রত্যেকটা স্বাভাবিকভাবে মানুষগুলো মেয়ে ছেলেরা শিখতে পারে আর এর থেকে আমি এবং তাছাড়াও ফেসবুক ও হোয়াটস অ্যাপ ইনস্টার ছাড়াও আমি আমাদের গ্রামের পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বাড়ির মেয়েদের কাছে মহিলাদের কাছে যাই গিয়ে গিয়ে আমি যে আমি শিখে রোজগার করছি তোমারাও শিখে রোজগার করতে পারবে তোমরা শিখতে পারবে এটা নিয়ে আমি তাদেরকে বোঝাতে বোঝানোর জন্য যাই যে তুমি এটা থেকে অনেক কিছু রোজগার করতে পারবে তুমি এটা শিখতে পারো এই টেলারিংটা করলে তোমার রোজগার হবে তোমার সা সাধারণভাবে হাতখরচা চলবে এটার জন্য এই আমার টেলারিংটা এই টেলারিং করে আমি অনেক কিছু করতে পেরেছি তার জন্য তোমরাও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারো এরজন্য আমি বলতে চাই যে তোমরা এই টেলারিং কাজ করে নিজে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো